আমি একটি ট্রেন চেপে অন্য রাজ্যে ঘুরতে গিয়েছিলাম ট্রেনটা বিভিন্ন কালারের হয় ট্রেনের ইঞ্জিন খুব শব্দ স্লো ট্রেনের চাকা এমনভাবে তৈরি যে ট্রেন পালটি খেতে পালটি না খায় তার জন্য যে পাতিটা ব্যবহার থাকে যে পাটির উপর দে যায় ট্রেনটা তার খাঁজ থাকে এমন ভাবে খাঁজটা করা থাকে যাতে ট্রেনে যে চাকা স্লিপ খেয়ে যেন অন্য সাইডে না যায় যার জন্য গেলে অ্যাক যেটা বলে অ্যাক্সিডেন্ট ট্রেনে বহু রকম মানে ফল যেগুলো আমরা ফল হিসেবে ব্যবহার করি আপেল লেবু নাশপাতি বহু রকম ফল এর ভিতরে সে ফলগুলো আমরা ট্রেনে যখন যাতায়াত করি আমাদের হকাররা নিয়ে আসে যার যা প্রয়োজন যেসব জিনিস তার ইচ্ছা সেসব জিনিস সে কিনে খায় এর আবার দেখা যায় যে কিছু তেলে ভাজা জিনিস হকাররা নিয়ে আসে সেগুলো খুব টেস্টফুল যারা যে জিনিস পছন্দ করে সেই জিনিস সে খায় আবার দেখা যাচ্ছে যে ট্রেনে যখন আমার এক রাজ্যের থেকে অন্য রাজ্যে যখন দূরপালা দূরপাল্লার ট্রেন বলে তখন আমার যে যেটা আমরা যে আমরা যে বাড়িতে যে ভাত খাই সে ভাতের পরিবর্তে দেখা যাচ্ছে ওখানে বিরিয়ানিও পাওয়া যায় মাছ সবজি এগুলো ট্রেনে পাওয়া যায় যার জন্য কারো কোনো শরীরে কোনো আর এমনভাবে ওই সবজিগুলো বানায় আমরা দেখেছি যে কারো কোনো শরীরে কোনো আঘাত প্রতিঘাত বা কোনো মানে যেটা রোগ বলে সেটা হয় না দ্বিতীয় হচ্ছে ট্রেনে যখন আমরা বিদেশে যখন আমরা এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাই তখন ট্রেনে বসে সাইড দিয়ে বহু জিনিস আমরা চোখে দেখতে পাই যেমন পাহাড় যে পাহাড়গুলো আমরা শুনেছি যে পাহাড়ে যে শুনেছি আমার ইতিহাস পড়ে যে পাহাড়ে মানে পাথরে পাথরে ঘর্ষণ লেগে নাকি আগুন সৃষ্টি হয় কিন্তু আমরা এমন সময় দেখা যাচ্ছে রাত্রিতে যাচ্ছি দেখছি যে পাহাড়ে আগুন জ্বলছে পাহাড়ে সবুজ যে গা গাছ দেখা যায় সেগুলো দূরের থেকে ছোট আকারে বোঝা যায় কিন্তু যখন ও পাড়ের ধার দিয়ে যখন যাই অনেক ট্রেন পাতিয়ে মানে ট্রেনের লাইনটা অনেক সময় দেখা যাচ্ছে পা পাহাড়ের পাশ দিয়েও লাইনটা আছে সেই জন্য যখন পাহাড়ের সাইডে যখন যাই দেখা যাচ্ছে যে যখন আর দূরে দেখছি বড় বড় গাছ কিন্তু যখন কাছে যাচ্ছি এই দূরে যখন যাচ্ছি দেখি বড় বড় ছোট ছোট গাছ আর কাছে গেলে দেখা যাচ্ছে ছোট ছোট গাছ পাহাড়ে ওই যে আগুন লাগে আমরা ইতিহাসে পড়েছি কিন্তু শুনলাম না কি অনেকেই অনেক মানে একসঙ্গে যখন আমরা যাতায়াত করি বহু যাত্রী বিভিন্ন মানুষ বিভিন্ন রকম প্রশ্ন করে যে কীভাবে আগুন লাগে কীভাবে কী আগুনটা নিভে যায় আমরা শুনেছি যে আগুন কিন্তু কীভাবে লাগে কেউ বুঝতে পারে না শুনেছি নাকি যে আগুন লাগলে আগুনটা নেভানোর জন্য সেই একটা প্রকৃতি যে হঠাৎ মেঘ করল বর্ষা এসে গেল আগুন নিভে গেল ট্রেনে যেতে যেতে আমরা যে ময়ূর আমরা গ্রামে দেখতে পাই না আমরা ছবিতে দেখি যে ময়ূর কী সুন্দর পেখম মেলে তারা নাচছে যে পুরুষ ময়ূরগুলো তাদের মানে যে পেখম আর যেগুলো আমরা মানে মেয়ে ময়ূর বলি তাদের পেখম নেই কিন্তু যখন বর্ষা নামে তখন ওই ওই আমরা যখন যাতায়াত পথে যখন দেখি যে হঠাৎ একটা ময়ুর দেখি পাখম পেখম মেলে নাচছে আমরা গল্পে শুনেছি কিন্তু বাস্তবে তো দেখিনি কিন্তু আমরা যখন ঠিক বয়স হয়েছে যে বিদেশে বা কোনো রাজ্যে যখন আমরা খুব ঘুরতে বেরনো বা কোনো বিষয়ে যাতায়াত করি এবং এখন দেখছি যে আমাদের আমাদের আমরা পশ্চিম বাংলায় বাস করি কিন্তু অন্য রাজ্যে যেটা ব্যাঙ্গালোর বলে সেখানে কিছু হসপিটাল আছে আমাদের কলকাতায় আমরা যেখানে বাস করি কলকাতার ভিতরে সে সব হসপিটালও আছে কিন্তু সে ধরনের চিকিৎসা সেই ধরনের ডাক্তার পাওয়া যায় না ব্যাঙ্গালোরে মানুষ খুব কম খরচে ভালো ডাক্তার দিয়ে মানে তার যে শরীরে রোগ বা যে ডামাডোল সেটা সুস্থ হয়ে অনেকে বাড়ি ফিরছে